হ্যালো ম্যাডাম বলুন কদিন হল তারিখটা বলুন কোনদিন নিয়েছেন তারিখটা বলুন একটু দেখি চেক করি সাতদিন আগে দাঁড়ান ম্যাডাম দেখছি আপনার নামটা কি বলুন তো বুলটি সিট হ্যাঁ ম্যাডাম পেয়েছি আপনি একসাথে একটা ফ্রিজ নিয়েছিলেন একটা ওয়াশিং মেশিন নিয়েছিলেন তাই তো ওটা আর ফ্রিজটা আর ওয়াশিং মেশিন দুটোই কি খারাপ বেরিয়েছে নাকি কত পড়েছিল ওটা আপনার টোটাল ফ্রিজ আর ওয়াশিং মেশিন আঠেরো হাজার পাঁচশো আর ওটা পঁচিশ হাজার হ্যাঁ ম্যাডাম আর বলছি ওটা আলাদা করে আপনার কি গাড়ি এনেছিলেন না আমাদের কর্মচারী গাড়ি দিয়ে আপনার পৌঁছেছিল বাড়িতে ঠিক আছে ম্যাডাম আর বলছি আপনাকে তাহলে গাড়ি করে আমি গাড়ি পাঠাচ্ছি আপনি জিনিসপত্রগুলো তুলে দেবেন আর আমার কর্মচারী সঙ্গে থাকবে আপনি যেটা রসিদগুলো ফ্রিজের আর ওয়াশিং মেশিনের ওটা সব তুলে দেবেন আমি এটা দেখি চেকিং করি আপনার সাথে কথা বলবো তারপর জিনিসটা আমি দেখি আর মনে হচ্ছে ফ্রিজটার জন্য টাকা লাগবে না ফ্রিজটা মনে হচ্ছে আগে থেকে একটু গোলমাল ছিল সমস্যা ছিল আর ওয়াশিং মেশিনটা ওটা ভালো দামি কোম্পানির ওটা কিছু টাকা লাগতে পারে আমাকে জিনিসটা দেখতে হবে আর ওয়াশিং মেশিনটা দেখি কত টাকা লাগে চেকিংটা করি আমি কম্পিউটারটায় ওয়াশিং মেশিন হ্যাঁ ঠিক আছে ম্যাডাম